পশ্চিমবঙ্গের এখানে প্রধান সামাজিক কল্যাণ বলতে এখানে ভারত সরকার অনেক ধরনের সামাজিক কল্যাণ চালু করেছে এবং উন্নয়নের কর্মসূচীও এখানে যথেষ্ট নেওয়া হয়েছে সেটা দরিদ্র বিমোচন হোক দরিদ্র বিমোচন করার জন্য গারিবি হটাও বলে একটি চালু হয়েছে এখানে তারপর হচ্ছে কী যে নারীর ক্ষমতায়ন রক্ষা করার জন্য নারী বেটি বাঁচাও এসব চালু হয়েছে এবং আমাদের এলাকায় মানুষের সুবিধার্থের জন্য সরকারি স্কিম যথেষ্ট পরিমাণে এখানে চালু করা হয়েছে সেটা শিক্ষা ক্ষেত্রে হোক বা সেটা স্বাস্থ্য ক্ষেত্রে হোক বা সেটা আমাদের দৈনন্দিন জীবনের ক্ষেত্রেই হোক